আমার এলাকার কাছাকাছি শপিং পয়েন্ট আছে অনেকগুলো এবং বিখ্যাত বাজার যেমন বড়ো বাজার আছে বা বায় গ্রামের বাইরেটায় বড়ো বাজার আছে সেখানে অনেক দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আসে সেই পর্যটকরা ওওই শপিং পয়েন্টে বা বড়ো বাজার ছোটো বাজারগুলিতে ঘুরতে যায় অনেক জিনিস কাপড় কেনাকাটা করতে যায় এবং সরকার আমাদের এই ঝাড়গ্রাম জেলায় অনেক কিছু পর্যটন কেন্দ্র করেছে যেখানে অনেক রকমের দোকান দোকান খোলা হয়েছে যেখানে পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকরা এসে অনেক কিছু কেনাকাটি করতে পারে এবং সেখান থেকে কিনে অনেক কিছু নতুনত্ব জিনিস নিয়ে যেতে পারে বাড়িতে এবং বন্ধু বান্ধবদেরকে দেখাতে পারে সেখানে এই পর্যটক কেন্দ্রগুলিতে অনেক দাম কম হয় বা অনেক জায়গাতে দাম বেশি হয় যেরকম কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি জামাকাপড় জিনিস আসবাবপত্র অনেক ভালো কোয়ালিটি নিতে গেলে একটু দাম বেশি হবেই বাইরে ছোটোখাটো ফুঠপাথে গেলে হয়তো কম পাওয়া যাবে এবং সুপারমার্কেটগুলিতে একটু বেশিই দাম হয় সেখানে যাদের যাতায়াতের ক্ষমতা আছে তারা হয়তো সুপারমার্কেটে যেতে পারবে বা বড়ো শপিং পয়েন্টে যেতে পারবে এবং বাকি পাচ্ছে ফুটপাথগুলি আচে ফু্টপাথে মধ্যবিত্তরাই গিয়ে ঘোরো ঘোরাঘুরি করতে পারে সেখান থেকে নানান অনেক ধরণের জিনিসপত্র নিতে পারে অনেক ওখানে জামাকাপড় বা পর্যটন কেন্দ্রর জন্য যেখানে সরকার অনেক কিছু হাতের কাজ অনেক শিল্প অনেক কিছু তৈরি করার জন্য শিল্প তৈরি করেছে সেখান থেকে অনেক কিছু জিনিস নেওয়া যেতে পারে সেইগুলো নেওয়ার কারণে আমাদের ওই শপিং মল যেমন শান্তিনাথ শপিং পয়েন্ট আছে ভোলেনাথ শান্তি না ভোল ভোলেনাথ শপিং পয়েন্ট আছে এই জায়গাগুলো অনেক বিখ্যাত এবং এখানকার নামকরা